আমি একটি শ্যাম্পু কিনেছিলাম সেই শ্যাম্পুটা খুব ভালো ছিলো না শ্যাম্পুটা ব্যবহার করার পর আমার চুল উঠতো বারেবারে জট লেগে যেত চুল খুব অমসৃণ থাকত